বলছি এটা কি তারা মা মিট শপ থেকে বলছেন ও আমি আসলে সকালে আপনার দোকান থেকে দু কেজি মাংস এনেছিলাম মাংসটা কিন্তু খুব খারাপ এসেছে আপনার দোকানে এরকম খারাপ মাংস দেওয়া হচ্ছে

হ্যাঁ কিন্তু আপনার দোকানের এত নাম ডাক আমাদের পাড়াগাঁয়ের সবাই আপনার দোকানে মাংস নেয় আর আপনার দোকানে যদি এরকম হয় মানুষ কী করে ভরসা করবে আর আপনাদের প্রতি এরকম করলে কি হয় বলুন হ্যাঁ দেখছি বললে হবে না হ্যাঁ কর্মচারীর সাথে আপনি কথা বলুন শুধু দেখছি বললে হবে না কারণ এরকম করতে থাকলে কিন্তু আপনাদেরই ক্ষতি হবে কারণ মানুষরা তো রেগে যাবে যে আপনাদের এত নাম করা একটা দোকানে এরকম খারাপ মাংস দেওয়া হচ্ছে মনে হচ্ছে মাংসটা বোধহয় আগেকা মানে আগের দিনে কাটা হয়েছিল আর ফ্রিজে রাখা হয়েছিল তার পরে সকালবেলা সেই মাংসটা সেল করা হয়েছে কিন্তু এরকম কি হ এরকম কি হওয়া উচিত ছিল বলুন হ্যাঁ আপনি কর্মচারীটার সাথে কথা বলুন ভালো করে আর যেন না পরের বার থেকে এরকম সমস্যা হয় কারণ দেখুন আপনার দোকান থেকে যদি এরকম মাল আরও পরের বারে যায় কিন্তু মানুষ ক্ষেপে যাবে আরও এতে আপনার দোকানেরই ক্ষতি হবে কা আপনি দোকানটা চালাতে পারবেন না কিন্তু এরকম করলে হয় না হ্যাঁ এত খারাপ কোয়ালিটির মাংস দিলে কি হয় বলুন আমাদের খেয়ে যদি শরীর খারাপ করে সেটাও তো আপনাদের একটা দেখতে হবে না কি বিষয়টা এরকম করলে হবে না কিন্তু পরের বার থেকে মাল দেওয়ার সময় আপনারা ভালো করে চেক করে মাল দেবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে